হ্যাঁ দাদা আমি যে নির্দেশ পাঠিয়েছি সেগুলো ঠিক আছে কি না আর আপনারা মনে রাখতে পারবেন কি না সেই জন্য আমি নিশ্চিত হওয়ার জন্য আপনাকে ফোন করলাম দেখুন আমার অ্যাপে বা ও আপনার হচ্ছে অ্যাপে বা ওয়েবসাইটে দেখুন নির্দেশ রেকর্ড করার কোনো উপায় আছে কি না কারণ আমি রেস্তোরাঁতে যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো যেন সুন্দরভাবে আপনাদের কাছ থেকে আমি পেতে পারি সেই কারণে নির্দেশ রেকর্ড করে আপনাকে আমি কিন্তু পাঠাচ্ছি এবং আপনি এগুলো মনে রাখবেন যেগুলো যেগুলো আমার প্রয়োজন আমি কিন্তু সেগুলোই আপনাদেরকে বলেছি আপনি আমাকে ব্যবস্থা করে দিন